ভারতের নৃত্যশিল্পীরা বলিউডে অনেকটা প্রভাব বিস্তার করে কেন নায়িকাদের পাশেপাশে বলিউডের যেসব নৃত্য পরিবেশন হয় বা যেসব সিনেমা বা গানে নাচ হয় তাতে কিন্তু কোরিওগ্রাফার হিসাবে বা আমাদের পাশের চরিত্রে কিন্তু নাচ করেন নৃত্যশিল্পীরা তারা তাদের বিভিন্ন ধরনের গানে তারা নাচ করতে পারেন এবং নৃত্যশিল্পীদের আলাদা একটা ভঙ্গিমা থাকে সেই ভঙ্গিমায় তারা যে কোনো ধরনের গান যেমন পুরনো দিনের গান বলুন বা নতুন দিনের গান তারা কিন্তু সেই তা সেই গানে নৃত্য পরিবেশন করতে খুব ভালোবাসেন এবং তারা যে কোনো ধরনের নৃত্যকে কিন্তু তারা নেচে ও স্ট্রোস শো করতে পারেন